আশেপাশের বাড়ি বলতে আমি যেখানে গ্রামে থাকি সেখানে সেরকমভাবে সেরকম পর্যটন কেন্দ্র নেই যে সেখানে মানুষ ঘুরবে তো আমি যেখানে বর্ধমানে থাকি সেই বর্ধমানের ওখানে আছে কিছু পর্যটন কেন্দ্র আছে কিছু হোটেলেও আছে যেখানে থাকার ব্যবস্থা আছে তো ট্যুরিস্ট গেছে সেরকম কিছু নেই নিজেদেরকেই একটু ঘুরে ব্যবস্থা করে নিতে হবে আর থাকার জায়গা সেখানে প্রায় আটশো নশো হাজারের ওপরে এরকম ভাড়া পাওয়া যায় তো এই রকমই হচ্ছে বিনোদন কেন্দ্র আর কিছু না